আমি কখনো ফিল্ম ক্যামেরা দিয়ে শ্যুটিং করার চেষ্টা করি নি কিন্তু আমি মনে করি ফিল্মে শ্যুটিং প্রক্রিয়া এবং ডিজিটাল ফটোগ্রাফি অনেক আলাদা কারণ ফিল্মে শ্যুটিংয়ের জন্য যে ক্যামেরা ব্যবহার করা হয় সেই ক্যামেরায় ফিল্মের সংবেদনশীল অংশ লেন্সের পিছনে রাখা হয় এবং ফিল্মে শ্যুটিংয়ের জন্য ব্যবহৃত ক্যামেরায় ছবি তোলার খরচও অনেক বেশি হয় কারণ ছবি তোলার জন্য ফিল্ম রোল কিনতে হয় এরপর ফিল্মটিকে প্রক্রিয়াকরণ করা হয় ছাপানো হয় এর ফলে এই ফিল্ম তৈরির খরচ অনেক বেশি হয় কিন্তু ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার জন্য তেমন একটা খরচ হয় না কারণ ছবিগুলি তোলার পর একটি তথ্য সংরক্ষণ কার্ডে সেগুলোকে ধারণ করা হয় এব সেখান থেকে ছবিগুলোকে আমরা পরে দেখতে পারি বা অন্য কোনো ফাইলে আমরা সেখান থেকে নিয়ে অন্য কোনো ফাইলে কপি করে রাখতে পারি এছাড়াও ফিল্মের প্রতিটি শটের জন্য অনেক সময় শ্রম ব্যয় করতে হয় কারণ এই ক্যামেরায় ছবির ধারণ ক্ষমতা খুবই সীমিত যদি আমি ছত্রিশটা ছবির একটা রোল ফ্রেম কিনি তাহলে সেই রোল ফ্রেম দিয়ে আমি ছত্রিশটা ছবিই তুলতে পারবো কিন্তু ডিজিটাল ফটোগ্রাফির ক্ষেত্রে অনেক দ্রুত আর হাজার হাজার ছবি তোলা যায় একটা ডিজি ডিজিটাল ক্যামেরা দিয়ে আমরা অনেক ফটো ত বা অনেক ছবি আমরা তুলতে পারি এবং যত যখন খুশি সেই সেই ছবিগুলোকে আমরা দেখতে পারি এবং প্রয়োজনে সেগুলো পরিবর্তন করতে পারি সময়ের সাথে সাথে ফিল্মের জন্য ব্যবহৃত ক্যামেরায় ছবিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে পুরোনো হয়ে গেলে রঙ খারাপ হয়ে যায় ছবিগুলো নষ্ট হয়ে যায় ভালো করে বোঝা যায় না ওটা কী ছবি বা কোন জায়গার ছবি কিন্তু ডিজিটাল ক্যামেরায় ক্ষেত্রে সেই জিনিসটা হয় না ডিজিটাল ক্যামেরায় তোলা ছবির মান কখনো নষ্ট হয়ে যায় না আজ ছবিটিকে যেমন দেখতে লাগছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর বা পাঁচশো বছর পরেও ছবিটিকে সেই একই রকম দেখতে লাগবে এর মান কখনো নষ্ট হবে না এছাড়াও ফিল্ম ক্যামেরায় তোলা ছবি আমরা সংশোধন ও পরিবর্তন করতে পারি খুব সহজভাবে করতে পারি না কিন্তু ডিজিটাল ক্যামেরায় আমরা খুব সহজেই ছবিটিকে সংশোধন পরিবর্তন করতে পারি